বলছি গাঁদা ফুলের চারা হবে কি গাছের আছে না ইনকা হলে তো ভালো হতো আমার কিছু ইনকার দরকার ছিল আচ্ছা সাদা যে গাঁদাটা ওইটা আছে ও আচ্ছা আচ্ছা আর ডালিয়া ও ডালিয়া নেই আচ্ছা ক্যালেনডুলা হবে তো তাহলে কি আছে হুম অক্টোবরের দিকে পাওয়া যাবে আচ্ছা গাঁদাটা কি এনে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা জিনিয়া হবে জিনিয়া দোপাটিটা কি ওই যে ডবল মানে পাপড়ির যেটা ওটা হবে তো এই সিঙ্গলেরটা দরকার নেই আর কালার কি কালার না হবে জিনিয়া ছাড়া সাদা হবে না ওই রকমভাবে তো হবে না বেশ আপনার ঠিকঠাক হচ্ছে কালেকশান নেই যা দেখা যাচ্ছে কালেকশান একটু ঠিকঠাক হওয়া দরকার